আমি আমার সংগ্রহ খুব যত্ন করে গুছিয়ে রাখি একটা জায়গা আছে আমাদের আলমারি আছে সেখানে আমার সমস্ত সংগ্রহ খুব যত্ন করে গুছিয়ে রাখি এমন কি আমার বন্ধুদের দেওয়া যে গ্রিটিংস কার্ড স্কুল লাইফের সেগুলো আমি খুব যত্ন করে গুছিয়ে রেখেছি এখনও যদি কেউ জানতে চায় যে পুরানো কিছু আছে কি না তো গ্রিটিংস কার্ড বন্ধুদের দেওয়া পেন বা ডায়েরি আরও নানান রকম গিফট বা আমি যেসব বা মানে নাচ করে গান করে স্কুল থেকে যেসব প্রাইজ পেয়েছি খেলায় প্রাইজ পেয়েছি সেগুলো আমি খুব যত্ন করে রেখেছি যখন মন ভালো থাকে না না ওগুলো দেখলেই মন ভালো হয়ে যায় আর যখন মন ভালো থাকে ওগুলো দেখলে আরও মন ভালো হয়ে যায় আরও ভালো কিছু করার ইচ্ছা জাগে